হুম হ্যালো

হ্যাঁ হ্যাঁ কেন পারব না বলুন আপনি তো আমাদের রেগুলার কাস্টমার আপনি তো মাঝে মধ্যেই এসে ফল টল কিনে নিয়ে যান তা আজকে কিছু কিছু কি দরকার আছে

দাম চলছে দেখুন এখন এবারে ফলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তো আমাদেরকেও কিনতে হচ্ছে অনেক বেশি টাকা পরিমাণ বেশি টাকা দিয়ে তো এখন আপনি কি নেবেন সেরকম তো বলুন সেরকম দাম বলবো

ও আপনি হচ্ছে আপনি যদি দেখুন আপনি যদি পেটি হিসাবে নেন তো এত এতটা যেহেতু নেবেন এক পেটি সেহেতু আপনার আমরা অনেকটাই দাম কমাতে পারবো কারণ যেহেতু এক পেটি নিলে কিন্তু আপনি যদি এক কেজি দু কেজি তিন কেজি এরকম নেন তো আমরা কিন্তু আপনার জন্য আপনি যতই রেগুলার কাস্টমার হোন না কেন আপনার জন্য আমরা বেশি দাম কমাতে পারবো না আপনারা যদি পেটি হিসাবে নেন তো আপনার জন্যে আমরা অনেকটাই দাম কমিয়ে ফেলতে পারবো

হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই সবজি জিনিস সবজি পাওয়া যায় আমাদের দোকানে ওই সবজিগুলোও দু পেটি মানে হচ্ছে সবজিগুলোও পেটি হিসাবে নেবেন

তাহলে বলছি আপনার কবে দরকার আচ্ছা হ্যাঁ হ্যাঁ পেমেন্ট অনলাইন পেমেন্ট হবে আমি তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে আমার অললাইন অললাইন পে বা জিপে নম্বরটা সেন্ড করে দিচ্ছি ওই নম্বরে টাকা পাঠিয়ে দেবেন আর তো আপনি যেহেতু পেটি হিসাবে নেবেন তো আপনার জন্য আমি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট করতে পারি হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি বলছেন স্যার বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন এখন রাখছি তাহলে এখন দোকানে কাস্টমার আছে হুম ঠিক আছে